হ্যালো আমি মমতা মন্ডল বলছি আমি আপনার কি বাজার আজকে খোলা আছে সবজি বাজার হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ আমার বাবা একটু অসুস্থ মানে হসপিটালে ভর্তি ছিল একটু শরীরের সমস্যা ছিল তার জন্য কিছু সবজি আমার লাগবে হ্যাঁ বুঝতে তো পারছেন এখন যা সবজির দাম ওই রুগীর জন্য একটু পাতলা ঝোল খাওয়ানোর জন্য ওই লাউডাঁটা কাঁচকলা পেঁপে এসব একটু লাগবে তো এগুলো কি আমার বাড়িতে একটু পৌঁছে দিতে পারবেন আমার বাড়ি এই নদিয়া জেলার কৃষ্ণনগরে হ্যাঁ মন্দিরের পাশে হ্যাঁ আমি আমি বাড়ি থেকে তো রুগী ছেড়ে বেরোতে পারছি না বাজারে যেতে হয় একটু যদি বাজারটা দিয়ে যান সবজিগুলো আমার খুব ভালো হয় কত পরিমাণ বলতে এক কিলো পেঁপে লাগবে আর লাউডাঁটা এখন দু পিস থাকুক কারণ শুকিয়ে যাবে আমার তো বাড়িতে ফ্রীজ নেই আর কাঁচকলা দুটো আর আলু এক কিলোর মতো আর গাজর পাঁসশো পাঁসশো করে দিলেই হবে আর বলছি এখন সবজির দাম কীরকম

হ্যাঁ দাদা সবই বুঝতে পারছি কিন্তু আমরা তো গরিব মানুষ এই বাবা এত বড়ো অসুখ থেকে বাড়িতে এলো তাহলে এবার একটু দেখে শুনে দাম করবেন আর একটু বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন যেমন আমাকে যেতে না হয় কবে লাগবে বলতে আপনি কি কালকে দিয়ে যেতে পারবেন একটু সকাল সকাল দিলে ভালো হয় কারণ রুগী খাবে তো একটু সকাল করে খাওয়ারটা আমাকে রান্না করতে হবে হ্যাঁ দশটার আগে একটু দিয়ে গেলে আমার খুব ভালো লাগতো আর পয়সার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না আমি পয়সা ঠিকমতো হচ্ছে দিয়ে দেব হ্যাঁ ওই গোবিন্দ মন্দিরের পাশেরটা যে রাধাগোবিন্দের মন্দির আছে না ওর পাশেরটা আমার বাড়ি নাহলে আমি আপনি আমাকে হ্যাঁ ফোন করবেন আমি হচ্ছে ফোনে আপনাকে ঠিকানাটা বলে দেব হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে আলু হ্যাঁ আরেকটা জিনিস ভুলে যাচ্ছি দাদা একটু আদা দিবেন আদা আর কাঁচালঙ্কা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা